গত কয়েক দশক ধরে ভারতে নতুন চাকরি বলতে যেগুলির ভূমিকা রয়েছে সেগুলি হল ইউটিউবার বিষয়বস্তু নির্মাতা ভ্রমণকারী কমেডিয়ান তাছাড়াও রয়েছে লেখালেখি এবং আরও অনেক কিছু ভারতের তরুণরা জীবনে খুঁজছে কম সময়ে বেশি পরিমাণ রোজগার এবং স্থায়ী রোজগার তারা তাদের মানসিক এবং শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের কর্মদক্ষতা বাড়াতে চাইছে এবং সেই কর্মদক্ষতা দ্বারা তারা নতুন কাজ পেতে চাইছে